ভিন্ন দেশের পাখি অবস্থানে বলতে আমি আগেই বলেছি যে আমার বাড়িতে কিছু পাখি আছে আর সেটা অবশ্যই ভিন্ন দেশের যার জন্য আমাকে খাঁচায় রাখতে হয়েছে এলাকার পাখি দেখার সাথে এটার তুলনা বলতে এলাকার পাখি তো আর খাঁচায় থাকে না তারাও উড়ে বেড়ায় তারা প্রকৃতির মাঝে উড়ে বেড়ায় তার সৌন্দর্যটাই আলাদা কিন্তু বিদেশের পাখি ভিন্ন দেশের পাখি যেটা সেটা যখন আমরা এখানে নিয়ে আসি সে তারা খাঁচার মধ্যে থাকে ডাকে কথা বলে তাদের কালার যেটা হয় সেটা আলাদাই সৌন্দর্য হয় মানে দুটোর একটা হলো স্বাধীন আর একটা পরাধীন পাখি কিন্তু দুটো পাখি দুটো পাখির মধ্যে যদি আমি তুলনা করি তো দুটো পাখি খুবই সুন্দর একটা হল স্বাধীনভাবে উড়ে বেড়ায় আরেকটা বেস্বাধীন হয়ে খাঁচায় বসে থাকে কিন্তু রঙ বেরঙের পাখা সুন্দর মধুর ডাক তার তার সঙ্গে তুলনাই হয় না কিন্তু হ্যাঁ একটা স্বাধীন আর একটা পরাধীন